আমাদের পুরুলিয়াতে সা সাহেব বাঁধে অনেককে মাছ ধরে নিজেদের জীবিকা চালায় এবং মাছ এবং পুরুলিয়ার সাহেব দিনে দিনে পুরুলিয়ার সাহেব বাঁধে পরিবেশ খারাপ হতে চলে যায় হতে চলেছে কারণ পুরুলিয়া পুরুলিয়া শহরের যতো নর্দমা বা ড্রেনের জল ও যে ওই জলাশয়ে মিশে মিশছে এবং এবা এর কারণে সাহেব বাঁধের যে বা পুকুরের যে কচুরিপানার পরিমাণ বাড়তে থাকছে এবং মাছের আশ্রয়ের পরিমাণও কমছে এভাবে অনেক মাছ মারা যাচ্ছে আর বাইরে থেকে আসা পর্যটকদের উহার কারণেও জল দূষিত হচ্ছে ও মাছের মাছের পরিমাণ কমে যাচ্ছে অনেক মাছ মরে যাচ্ছে ভেসে উঠছে আর এই সাম্প্রতিক বছরগুলিতে দূষণের কারণ তো হচ্ছে গিয়ে বেশি পরিমাণে গাছ কাটা গাছ কাটার ফলে বৃষ্টির পরিমাণ কম হচ্ছে এর ফলে পুকুর জলাশয় শুকিয়ে যাচ্ছে ও কাপড় কাচা বাসন মাজা এসব কারণে জল দূষিত হচ্ছে তো মাসের মাছের পরিমাণ কমছে মাছে মাছেরা ঠিকভাবে ডিমে পাড়তে পারছে না এর কারণে মাছের সাম্প্রতিক পরিবেশগত সংরক্ষণের সমস্যাগুলি দেখা যাচ্ছে এগুলো দেখে আমি খুব খুবই উদ্বিগ্ন